পশ্চিমবঙ্গে ভ্রমণের সময় পর্যটকরা বিশেষত দুরকমের থাকার জন্য জায়গা খোঁজে প্রধানত শহরের মাঝে যেখান থেকে তারা সমস্ত রকম সুযোগ সুবিধা পেতে পারে আবার কেউ কেউ চায় গ্রামের ছোঁয়া পাওয়ার জন্য গ্রাম গ্রামীণ এরিয়ায় কিছু তা হোমস্টে বা কটেজ বা রিসর্ট যেমন পুরুলিয়ার অযোধ্যাতে গেলে আপনারা ওইখানে থাকতে পারেন কুশলপল্লী তাছাড়া আছে চামটাবুরু ইকো রিসোর্ট অযোধ্যা বনলতা যেখানে আপনারা পেয়ে যেতে পারেন ট্রি হাউসের স্বাদ এবং পলাশবাড়ি ইকো রিসোর্ট এছাড়াও বাঁকুড়ার মুকুটমণিপুরে ঘুরতে গেলে আপনারা পেতে পারেন আরণ্যক রিসোর্ট যেখানে আপনারা ট্রি হাউসের সুযোগ সুবিধা পাবেন এবং আছে পিয়ারলেস রিসর্ট যেখানে আপনাদের সমস্ত রকম সুযোগ সুবিধার উপলব্ধি করানো হবে এবং তাদের ব্যবহারও খুব ভালো এছাড়াও যদি আপনারা চান পাহাড়ি অঞ্চলে কোনো ঘুরতে যাওয়ার জন্য তাহলে যেতে পারেন দার্জিলিং কার্শিয়াং সেখানে আপনি পেয়ে যেতে পারেন দার্জিলিংয়ে হ্যাপি ভ্যালি হোমস্টে কবিরালয় বাঁশকুটির হোমস্টে যেখানে পরিবেশ খুবই স্বাস্থ্যকর এবং তা আপনার কিছু দর্শনীয় স্থান বা তাদের পরিবেশও বাহ্যিক পরিবেশও খুব ভালো এছাড়াও আছে হিল সাইড কটেজ এবং আপনারা যদি যান জলদাপাড়া বা গোরুমারা অভয়ারণ্য দেখতে সেখানেও পেয়ে যেতে পারেন তার পাশেই কিছু হোমস্টে বা কটেজ আর আর তাছাড়াও আছে রিসর্ট এ এবং যদি যান মুর্শিদাবাদে তাহলে সেখানে পেয়ে হাজারদুয়ারি সেখানে দেখতে পারেন জগৎ শেঠের বাড়ি রাজবাড়ি সেখানেও আপনারা পেয়ে যাবেন অনেক রিসর্ট এবং হোমস্টে